হ্যালো কে বলছেন হ্যাঁ ঠিক জায়গায় ফোন করেছেন আচ্ছা বলুন কী জানতে চান

হ্যাঁ আপনি কজন যাবেন কজন মেম্বার বলুন আচ্ছা বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলতে একজন গাইড থাকবে মানে গাইড গাইড প্লাস ড্রাইভার আর একটি ক্যাব যাবে না খাওয়া দাওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবারে হোটেল বুক করে দেওয়ার কথা বললে হোটেল বুক করে দিতে পারি

হোটেল বুক করতে ধরুন আপনার ছজন কত দিন থাকবেন তিন দিনের মতো দুদিন তিন রাত্রি তার জন্য আপনাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগতে পারে আচ্ছা হ্যাঁ এবারে হোটেলে কী কী চান সেগুলো বলুন এ সি না নন এ সি আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা আমি চেক করে বলছি স্যার একটু ধরবেন ছহাজার পাঁচশো টাকা দেখাচ্ছে হ্যাঁ বুক করেছি আর ক্যাব ক্যাব তো মানে একবারে মানে আপনি ঝাড়গ্রাম থেকে দীঘা যাবেন তার জন্য ক্যাবটা বুক করব তো মানে প্রথমবার যাওয়ার জন্য আচ্ছা হ্যাঁ আমরা তো ক্যাব নিয়ে তো ক্যাব নিয়ে তো চলে আসতে হবে না হ্যাঁ আপনার ক্যাবটা ফেরত চলে আসবে ক্যাবের জন্য আপনাকে তিন হাজার টাকা দিতে হবে আর আর আমাদের যে গাইড যাবে তার জন্য দুহাজার টাকা দিতে হবে আর আর আর গাইডের খাওয়া দাওয়া হোটেল খরচ সব আপনাদের হুম আর কিছু হ্যাঁ পরে একটু একটু ধরুন স্যার আমি চেক করে বলছি ষোলো তারিখ খালি আছে নাকি হ্যাঁ স্যার আমাদের ক্যাব ফাঁকা আছে ছজন যাওয়ার মতো হ্যাঁ হ্যাঁ আমি বুক করছি স্যার একটু ওয়েট করুন আপনার নামটা কী বলুন

অসীম মাহাতো ঠিক আছে ফোন নাম্বার বলুন ও আচ্ছা ঠিক আছে স্যার একটু ওয়েট করুন আমি লাগিয়ে দিচ্ছি হুম আচ্ছা অ্যাড্রেসটা বলুন ঝাড়গ্রামের কোথা থেকে যাবেন ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড তো আর কটার সময় গাড়ি পৌঁছোলে আপনার ভালো মানে ভালো হবে সেইটা বলুন আচ্ছা সকাল ছটার সময় পাঠিয়ে দিই হুম আচ্ছা ঠিক আছে আপনি আপনার হোটেল বুক করে দিয়েছি এবং গাড়িও বুক করে দিয়েছি এবার এর থেকেও বেশি কিছু জানতে হলে আপনি ইয়েতে চলে আসবেন ট্যুর সেন্টারে চলে আসবেন সব জানিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে